এখানে জেলে বলতে আর জাতি বলতে আমার অত কিছু অভিজ্ঞতা নেই যেটুকু অভিজ্ঞতা আছে যারা সমুদ্রয় মাছ ধরতে যায় তারা সমুদ্রয় মাছ ধরার আগে একটা পুজো করে মৎস উৎসব করে করে তারপরে তারা সমুদ্রয় মাছ ধরার জন্য রওনা হয়